বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা বাঙালি বলে বাংলা ভাষাটাকে আমরা গর্বের সঙ্গে বলি যে আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা অনেক অনেক মনের ভাব প্রকাশ করতে পারি অনেক ম আমাদের অনেক বড় বড় কবিরা এই বাংলা ভাষায় বড় বড় সাহিত্য কবিতা অনেক বই লিখে গিয়েছেন যেমন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের লেখা পড়ে আমরা অনেক কিছু জানতে পারি তাই বাংলা ভাষাটাকে আমরা অন্য সব ভাষার থেকে আমরা মনে করি যে আমাদের শ্রেষ্ঠ ভাষা আমাদের কাছে আমরা বাঙালি বলে এই বাংলা ভাষায় আমরা একজন আরেকজনের সাথে কথোপকথন করে মনের ভাব প্রকাশ করতে পারি তাই বাংলা ভাষাটাকে আমরা আমরা খুব অহংকার করি যে আমরা বাঙালি বাংলা ভাষা আমাদের কাছে আমাদের কাছে শ্রেষ্ঠ ভাষা ব্যাস